পশ্চিমবঙ্গে অনেক বিখ্যাত বিখ্যাত বাজার বা শপিং সেন্টার আছে সেটা আমাদের শহরের দিকেও আছে এবং গ্রামের দিকেও এখন হয়ে গেছে সুতরাং এই সব শপিং সেন্টারে বা বিখ্যাত বাজারে আমাদের যাওয়া উচিত কারণ কারণ হচ্ছে এই সব শপিং সেন্টারে বা বিখ্যাত বাজারে অনেক ভালো ভালো কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায় এবং এখানকার জিনিসপত্র অনেকটা টেকসই হয় তো শুধু জিনিসপত্র নয় খাদ্যদ্রব্য ব্যবহারের পোশাক পরিচ্ছদ সমস্ত কিছুই এইসব শপিং সেন্টারে পাওয়া যায় এইসব সেন্টারগুলিতে অনেক অনেক প্রত্যেকটা জিনিসের অনেক ডিসকাউন্ট পাওয়া যায় তো এইসব সেন্টারগুলোতে গেলে শুধু আমাদের দিক দিয়েই নয় দোকানদারের দিক দিয়ে দেখতে গেলেও তাদেরও তো এটা ব্যবসা সুতরাং তাদেরও উপকৃত হয় আমাদেরও উপকৃত হয় উপকার হয়